আমার পছন্দের কিছু ঘুরে দেখার জায়গাগুলি হল তার মধ্যে দার্জিলিং আগ্রার তাজমহল পুরী মন্দারমনি সমস্ত সমুদ্র সৈকত সুমুদ্র সৈকতে নানা ধরনের দৃশ্য এই সমস্ত দৃশ্যগুলি দেখতে খুবই সুন্দর এবং সেটা ভালোভাবে উপভোগ করা যায় আর সুমুদ্রের যে ঢেউ যখন নদীর বুকে এসে আছড়ে পড়ে সেই ঢেউ দেখতে খুবই সুন্দর লাগে আর আমার বাড়ির পাশে কিছু পার্ক বা ছোট ছোট উদ্যান রয়েছে সেখানে অনেক ধরনের গাছপালা আছে কিছু বাচ্চাদের খেলার সামগ্রী আছে দোলনা স্লিপ এইসব বাচ্চাদেরকে নিয়ে যেতেও সেখানে খুব ভালো লাগে এবং সেখানে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করে এগুলিই হচ্ছে আমার ঘুরে দেখার কতকগুলি জায়গা